আমার বাড়িতে একটা সুন্দর বাগান আছে যে বাগানে আমি অনেকরকম ফলের ফুলের সবজির অনেক রকম চাষ করেছি উন্নতমানের বীজ লাগিয়েছি আমি নিজের হাতে বীজ রোপণ করি গাছ বড়ো করি নিজের হাতে সময়মতো জল দিই সময়মতো সার দিই এবং সেগুলোতে খুব যত্ন সহকারে আমি সেগুলোকে মানুষ করি এবং আমি গাছেদেরকে খুব ভালোবাসি আমার বাগানটা সুন্দর করে সাজিয়ে তুলেছি চারিদিকে বেড়া দিয়েছি বেড়া দিয়ে আমি জাল দিয়ে ঘিরেছি যাতে এ আমার বাগানের মধ্যে কোনোরকম কোনো ছাগল না প্রবেশ করতে পারে সেই গাছগুলো যাতে না নষ্ট করে দিতে পারে এবং আমি আমার ফুলের আমি ফুলের গাছ অনেক ভালোবাসি সেই জন্য আমি ফুলের গাছ অনেকটা বেশি লাগাই যেমন গোলাপ জুঁই বেলী রজনীগন্ধা এইসব ফুল আমার খুব ভালো লাগে সেই ফুলগুলো আমি অনেক লাগাই ফুলের গাছগুলো আমার খুব ভালো লাগে ফুল হয় তখন গাছগুলো আমার দেখতে আমার খুবই ভালো লাগে সবজি যখন মরশুমের সময় যেমন সবজি চাষ করি বাঁধাকপি ফুলকপি টমেটো কাঁচালঙ্কা এইসব লাগাই এইসব লাগিয়ে এইগুলো টাটকা সবজি সেইগুলো টাটকা সবজিগুলো বাড়িতে খেলে সেইগুলো শরীরেরও উপকার হয় সেই জন্য আমি ওগুলো লাগাই আর বাড়িতে বাগানটি হচ্ছে আমার খুব প্রিয় আমি ওকে খুব ভালো করে দেখাশোনা করি সকাল বিকাল দুবেলা জল দিই ভালো করে দেখাশোনা করি